বাগান আমার খুব প্রিয় জিনিস তবে বাগান আমার পেশা নয় বাগান আমার নেশা তো আমার একটা ছোট্ট বাগান আছে যে বাগানটার পিছনে আমি আমার অবসর টাইম বলতে গেলে আমার কাজের সমায় বাদ দিয়ে বাকি সময়টা আমি কাটাতে ভালোবাসি এবং সেখানে সময় কাটাই তাই শুধু তো বাগান করলে হয় না বাগানের যত্ন নিতে হয় খেয়াল রাখতে হয় তবেই তো বাগান আমাকে আনন্দ দেবে বাগান ফুলে ফলে ভরে উঠবে তখন সবাইকে আমি গর্ব করে বলতে পারি যে এটা আমার বাগান সবাই এসো দেখো আমার বাগানে ফুল ফুটেছে তো ওই বাগান পরিচর্যা করার জন্য কিছু জিনিস আমার প্রয়োজন হয় যেমন হচ্ছে কাস্তে নিড়ানি কোদাল জলের বালতি জলের মগ এগুলো আমার খুব প্রয়োজন হয় যেগুলো সব সময় আমার বাগানের পাশে একটা ছোট্ট কামরা আছে সে সেখানে রাখা থাকে তো সেইগুলো আমি ব্যবহার করি নিয়মিত তো যদি নিড়ানির কথায় আসি নিড়ানি আমার খুব কাজে লাগে নিড়ানি দিয়ে আমি বাগানের যে আগাছাগুলো হয় সেই আগাছাগুলো আমি পরিষ্কার করি নিয়মিতভাবে এবং গাছের প্রত্যেকটা গাছের গোড়ায় সার বা জল দেওয়ার আগে সেগুলো আমি খুসে দিই মানে নিড়ানি দিয়ে দিয়ে আমি গর্ত করে দিই যাতে করে সঠিক পরিমাণে জল সার গাছের মধ্যে দিতে পারি আমি এরপরে আছে কোদাল কোদাল দিয়ে যখন আমি নতুন করে কোনো গাছ লাগাই বা মাটি কোপাই তখন কোদালটা ব্যবহার করি তো মূলত আমি সকালের দিকেই এই কাজটা করে থাকি কোদাল দিয়ে মাটি কাটার কাজটা এবং যখন নতুন করে কোনো বীজ বপন করি তখন আমি বীজ ছড়ানোর আগে কোদাল দিয়ে ভালো করে সেই জমিটা প্রস্তুত করে নিই তারপরে আমি সেখানে আমি গাছের বীজ ছড়াই এরপরে আছে আমার কাস্তে কাস্তে দিয়ে যে আগাছাগুলো হয় লতাপাতাগুলো হয় যেগুলো প্রয়োজন নেই গাছের ক্ষতি করছে সেগুলো আমি কাস্তে দিয়ে সহজে কেটে পরিষ্কার করতে পারি যাতে করে গাছ সঠিকভাবে আলো বাতাস পেয়ে সঠিকভাবে বৃদ্ধি ঘটে এবং গাছের সঠিক যত্ন নিতে পারি আমি এছাড়া আছে আমার জলের বালতি আছে দুটো এবং জলের মগ আছে তো যখনই আমি সকাল বা সন্ধ্যের দিকে জল দিই তখন সেই বালতিটা নিয়ে আসি আমার টিউবওয়েল থেকে জল ভরে নিয়ে আসি আনার পরে সেখানে আমি মগে করে জল নিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে ভালো করে ভিজিয়ে দিই এইভাবে আমি আমার বাগানের পরিচর্যা করি ওই সরঞ্জামগুলো ব্যবহার করে এবং আমার বাগানটা বর্তমান সময়ে আমাদের গ্রাম্য পরিবেশ তো গ্রামের মধ্যে একটা বেশ দর্শনীয় জায়গা বলে সবাই মনে করে এবং যখনই বিকেলের দিকে সবাই সময় পায় তখন এসে ঘুরে যায় এবং আমিও সবথেকে বেশি খুশি হই যখন দেখি যখন নতুন কোনো একটা ফুল আমার বাগানে ফুটেছে তখন সেই প্রজাপতিরা ছুটে আসে এসে ফুলের মধু খাওয়ার জন্য ফুলের উপর বসে তখন মনে হয় হয় সব নয় পৃথিবীর সবথেকে বড়ো পাওনা আমি পেয়ে গেছি আবার একদিন দেখলাম খুব ভোরবেলা একটা হলুদ রঙের পাখি এসে একটা গাছে বসে আছে এসে ডাকছে তখন আমি যে কি আনন্দ পেলাম সে বলে বলে বোঝানোর মতো নয়